আমি দক্ষিণ ভারতের বিভিন্ন রকম খাবার রান্না করতে চাই যেমন ইডলি ধোসা সাম্বার এই সব রান্না করি মাঝেমধ্যে এই সব রান্না করে বাড়ির লোককে খাওয়াই বাড়ির লোকও খুবই পছন্দ করেন এবং খেতেও খুব সুস্বাদু লাগে এই সব রান্না করতে তেল মশলা খুব কম লাগে যার জন্য শরীরের পক্ষেও খুব ভালো শরীর কোনো ক্ষতি করে না পেটেরও কোনো কমপ্লেন হয় না শরীরও ভালো থাকে আর সাম্বার রান্না করতে গেলে বিভিন্ন সবজির সঙ্গে টকজাতীয় একটা জিনিস দিয়ে রান্না করলে সেই খাবারটা এমনি কোনো খাবারের সঙ্গেও খেতে খুব ভালো লাগে সবাই খেয়ে খুব নাম করে যে এই সব রান্না তুমি কোথা থেকে শিখলে এই সব রান্না আমি খুব করতে ভালোবাসি আর কাউকে খাওয়াতে পছন্দ করি বাড়িতে কোনো অতিথি এলে সেই সব রান্না আমি করে খাওয়াই কেউ ইডলি খেতে চাইলে সেদিন আমি বলি দাঁড়াও ইডলি করব ইডলি করে খাওয়াবো ইডলি খেয়ে সবাই নাম করে আমি এরকম পদ্ধতি অনেক ব্যবহার করি আর দোসাও ব্যবহার করি দোসাও রান্না করি দোসাও রান্না করে তাদেরকে অনেকবার খাইয়েছি বিভিন্ন রকম আত্মীয় স্বজন আমার বাড়িতে প্রায়ই লেগে থাকে প্রায়েই তারা আসেন আমরা ওসব খাবার আমি তখন ওসব রান্না করে ওনাদেরকে খাওয়াই ওনারাও খুব নাম করেন এবং খাওয়ার লোভে লোভে বলেন যে আমরা প্রায়ই আসবো এরকম রান্না করে আমাদের খাওয়াবে এরকম ওনারাও বলে থাকেন